হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি যে মাস্টা হ্যাঁ বলছি মাস্টারমশাই তো আপনার ছাব্বিশে জানুয়ারি তো চলে আসছে যেটা আমাদের প্রতি বছরই আমরা যেটা উদযাপন করি তো ওটার প্রস্তুতি কিছু ভেবে রেখেছেন কিছু ভাবছেন

আর ফুলের জোগাড়টা তাহলে সকালবেলাতে করতে হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আনবো এনে দেবো এনে দেবো আমাদের আমাদের স্কুলের যে ফান্ড আছে সেই ফান্ড থেকেই যেটুকু প্রয়োজন সেটুকু তুলে তারপর আমরা ওটাকে করে নেবো হ্যাঁ হ্যাঁ তখন আমরা আরেকটু আলোচনাটা সেরে নেবো ভালো করে ঠিক আছে ঠিক আছে